আমরা সকলেই বাস ট্রেন ট্রাম নৌকো বিমান স্টিমার ইত্যাদি বিভিন্ন ধরনের যানবাহনের সাথে বহুলভাবে পরিচিত রোজকার যাতায়াতে যে কোনো জায়গায় যাওয়ার জন্য এসব যানবাহনে আমরা চড়েছি সহজভাবে বলতে গেলে এটাকেই আমরা পরিবহণ ব্যবস্থা বলে থাকি পরিবহণ ব্যবস্থা ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবহণ ব্যবস্থার ফলে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার ঘটেছে দেশের ভিতর এক স্থান থেকে অন্যস্থানে পণ্য পরিবহণের জন্য সড়কপথ রেলপথ ও জলপথ পরিবহণ ব্যবস্থাকে বিশেষভাবে কাজে লাগানো হয়েছে ভারতের বিভিন্ন শিল্প গঠনে বনজ খনিজ প্রাণীজ ও কৃষিজ কাঁচামাল শিল্পকেন্দ্রে নিয়ে যেতে এবং শিল্পজাত দ্রব্য বাজারে পাঠাতে পরিবহণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পরিবহণ ব্যবস্থা যাত্রী চলাচলের সুযোগ সুবিধা বৃদ্ধি করে তার ফলে দেশ বিদেশের মানুষের যাতায়াতের মাধ্যমে শিক্ষা সংস্কৃতি বৈজ্ঞানিক গবেষণা কারিগরি ও প্রযুক্তিবিদ্যার আদানপ্রদান ঘটে এর ফলে শিক্ষা ও সংস্কৃতির উন্নতি ঘটে ও জীবনযাত্রার মান উন্নত হয় ভৌগোলিক পরিবেশের পার্থক্যের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে পাঁচ ধরনের পরিবহণ ব্যবস্থা দেখতে পাওয়া যায় যথাক্রমে স্থলপথ জলপথ আকাশপথ পালপলাইন এবং রজ্জুপথ স্থলভাগে যে পথ নির্মাণ করা হয় তাকে স্থলপথ বলে দুই ধরনের স্থলপথ হয় যথা সড়কপথ ও রেলপথ এর মধ্যে সড়কপথ পরিবহণ ব্যবস্থা সবচেয়ে প্রাচীন ও প্রধান সড়কপথ পরিবহণে খুবই সহজে যাত্রী ও পণ্য পরিবহণ করা যায় গ্রামের সঙ্গে শহরের সংযোগরক্ষা এবং দ্রুত অর্থনৈতিক বিকাশের জন্য সড়কপথের গুরুত্ব খুব বেশি ভারতীয় জন জনগণরা যখন কোনো জায়গায় বেড়াতে যায় তখন ভ্রমণের পথে সবচেয়ে বেশি দেখা যায় পথ হারানোর সমস্যা এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হল ভ্রমণ স্থানে সঠিক পর্যটকদের রাখা এছাড়া গুগলের সাহায্যে যখন আমরা ম্যাপ বার করি ম্যাপেও দু একবার ভুল দেখায়